মানুষের শরীর ঠিকঠাক রাখার জন্য খেলাধুলা অত্যাবশ্যক কারণ খেলাধুলার করার ফলে মানুষের মন যেই রকম ঠিকঠাক থাকে তেমনি শারীরিক দিক থেকেও মানুষ কসরত করলে অনেকটাই উপকৃত হয় খেলাধুলা দিনের পর দিন আজকাল খেলাধুলার প্রবণতা কমে যাচ্ছে বর্তমানে ইন্টারনেট বা সোশ্যাল সাইটে আসার ফলে খেলাধুলা না করলে মানুষের শরীরের নানা দিক থেকে নানা রকম প্রবলেম হয় তাই খেলাধুলা বর্তমানে অত্যাবশ্যক হয়ে উঠেছে